একজন বাঙালি হিসেবে বলতে পারি বাংলা ভাষা নিজেই শেখার একটি সুন্দর ভাষা যেমন একটা শব্দ উচ্চারণ করতে পারি যেমন ঝাকাস আরো কিছু শব্দ আছে যেমন অবকাশ অবসর সময় আমি কোন কাজ থেকে আসার পর যে সময়ে বসে থাকি সেই সময় অবসর সময় বলি একজন বাঙালি হিসেবে গর্ব বোধ করি এই বাংলা মাটিতে অনেক মনীষীদের জন্ম হয়েছে যেমন নেতাজি সুভাষ চন্দ্র বসু নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন বাংলা ভাষা নিয়ে গর্ব বোধ করি তিনি বলেছিলেন আমি গর্বিত আমি বাঙালি